পশ্চিমবঙ্গে শিক্ষার গুণমানে অবদান রাখার মূল কারণগুলি হলো শিক্ষা শিক্ষা হলো এমন একটি বিষয় যেটি কোনো মানুষের অন্ত অভ্যন্তরীণ গুণাবলীর পূর্ণ বিকাশের পূর্ণ পূর্ণ বিকাশ করার জন্য উৎসাহ দা দেয় সাধারণ অর্থে জ্ঞান জ্ঞান হলো জ্ঞানই অর্জনই হলো শিক্ষা ব্যা এই ব্যাপক অর্থে বো বোঝানো যায় যে শিক্ষা হলো আমাদের জ্ঞান লাভের পক্রিয়া তবে শিক্ষা সম্ভবনার পরিপূর্ণ বিকাশের জন্য ও আমাদের প্রচুর অনুশীলন করতে হয় বাংলা শিক্ষাটি শব্দ সাজ ধাতু থেকে এসছে যার অর্থ হচ্ছে উপদেশ দান করা অন্য দিকে শিক্ষার ইংরেজি অর্থ হল এডুকেশন যার অর্থ ভিতরের সম্ভবনাকে বাইরে বের করে নিয়ে আসে বা বিকশিত করা সাইক্রিয়াটিস্টদের ভাষায় শিক্ষা হলো মিথ্যার এ মিথ্যা মিথ্যাকে মিথ্যাকে মিথ্যে রেখে সত্যের বিকাশ ঘটানো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষা হলো তাই যে আমাদেরকে কেবল তথ্য পরিবেশনই করে না বিশেষত্বের সাথে আমাদের সমাঞ্জস্য বজায় বজায় রেখে জীবনকে গড়ে তো গড়ে তুলতে সাহায্য করা হয়